আমি আমি সার্ফ এক্সেল নামক একটি কাপড় কাচার সার্ফ দিয়ে কাপড় ধুয়ে থাকি এবং আবহাওয়া অনুসারে যেরকম হাওয়া দিলে বা রোদ দিলে তবে আমি কাপড় বাইরে যার জন্য তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং আমি নিশ্চিত থাকি যে আমার জল বেশি প্রয়োজন হবে কি হবে না আমি বালতি হিসেবেই জল ব্যবহার অপচয় করি